লোকেরা প্রথমত যখন আঁকা শুরু করে তারা তাদের হাতটা স্থিরভাবে আঁকতে পারে না কারণ তাদের হাতটা একটু স্থির হওয়া দরকার এবং তারা যদি নিজের হাতটাকে স্থির করে এবং নিজের পুরোটা মনটা যদি আঁকার উপরে দেয় তা তারা ওটাকে ভালো মতো করতে পারে এবং একজন ভালো শিল্পী হতে গেলে তাকে অনেক প্রয়োজন প্র্যাকটিস এবং ওই যেন যতটা পারে ততটা ওই চর্চা করতে পারে নিজের মধ্যে একত্রিত করার জন্য এবং একটা ভালো শিল্পী যে হয় সে পরীক্ষণ এবং ভালো প্রয়োজনীয় অনুযায়ী করতে